ভারতের বিভিন্ন ধর্ম বর্ণ এবং জাতির মানুষ বসবাস করে তাই প্রত্যেকের খাবার একরকম হওয়া কথা নয় স্থান বিশেষে জাতি বিশেষে প্রত্যেকের খাবারের ধরণ আলাদা হয় আর যদি অঞ্চল বিশেষে ভাগ করি তাহলে দেখা যায় উত্তর ভারতের প্রধান খাদ্য হিসেবে মাছ ভাত মাংস রুটি এই ধরণের খাবার গুলোর প্রচলন রয়েছে অপরপক্ষে দক্ষিণ ভারতের মানুষদের প্রধান খাদ্য হিসেবে আমরা দেখি ইডলি ধোসা সাম্বার উত্তাপাম এই ধরণের খাবারগুলো এরপর ধর্ম বা জাতি বিশেষে যদি ধরা হয় তাহলেও সেখানে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয় হিন্দু মুসলিম খ্রীস্টান জৈন বিভিন্ন ধর্মের মানুষের বসবাস এখানে তাই জাতি বিশেষে তাদের খাদ্যের বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয় এখানকার বেশ কিছু জনপ্রিয় খাবার বলতে রয়েছে বাঙালিদের প্রধান খাবার হিসেবে তো ভাত মাছ আছেই তাছাড়াও মিষ্টি রয়েছে এমনকি দক্ষিণ ভারতের যেসব মানুষজন তাদের জন্য তো ইডলি ধোসা সাম্বার এইসব রয়েছে উপমা এখানকার কিছু মশলা রয়েছে যেগুলো ভারতের প্রচলন রয়েছে যেমন গরম মশলার প্রচলন গোটা গরম মশলা যেখানে লবঙ্গ এলাচ দারচিনি এছাড়াও রয়েছে জয়িত্রী ত্রিফলার যে একটা মশলা এইরম বিভিন্ন ধরণের মশলার প্রচলন বা এখানে পাওয়া যায়